যুব সমাজের বেকারত্ব নিয়ে আমি যেটা ভাবছি সেটা হলো আমি নতুন কোনো কর্ম সংস্থান সৃষ্টির কথা এখনই ভাবছি না আমি ভাবছি যে প্রচুর প্রচুর অ এমনিতেই অনেকস্ স্কুল লাইবেরি এসব জায়গায় অনেক অনেক

খালি আছে সেই সব পোস্টগুলো ভর্তি করার ব্যবস্তা আগেই সরকারের করা উচিত এসএসসি পরীক্ষা এখন প্রায় উঠেই গিছে গেছে বললে হয় এস এস সি পরীক্ষাটা ঠিক ঠিক মতো নিয়ে স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্তা করলে কিছুটা হলেও যুব সমাজের আমার মনে হয় বেকারত্ব কমবে আর এছাড়া নতুন কোনো যদি শিল্প সংস্থান তৈরি করা যায় সেটা হলে তো খুবই ভালো তাহলে অনেক ছেলে মেয়েকেই চাকরি দেওয়া যাবে রেল দপ্তরেও কিছু কিছু যদি মাঝে মাঝে নিয়োগ করা হয় তাহলেও বেকারত্ব কিছুটা হলেও কমবে আর নতুন যেসব ইয়েগুলো হচ্চে যেসব কাজকর্ম চলছে তাতেও ছেলে মেয়েদেরকে নেওয়ার ব্যবস্থ করা উচিত সরকারি ব্যাংকগুলোতেও অনেক পোস্ট খালিই থাকে সেগুলো যদি ঠিক ঠিক মতো নিয়োগ করা হয় তাহলে এতোটা কি বেকার সম থাকবে সরকারের এগুলো নিয়ে ভাবা উচিত আর সরকার যদি চিন্তা ভাবনা করে নিশ্চই বেকারত্ব কমবে